তবে রেডমি নোট সেভেনের রেডিয়েশানটা খুব বেশি তার জন্য শরীরের বিভিন্ন রকম ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া ফোন ফোনের ব্যাটারি সার্ভিস অনেক সময় অনেক কিছুতে অনেক ভালো থাকে আবার অনেক সময় খারাপও থাকে সেই সঙ্গে ফোনটা অনেক হ্যাং হয়